হ্যাঁ আমি একবার আমি আমার মাষ্টারমশাইয়ের ছবি এঁকেছিলাম প্রোট্রেট ছবি যা আমাকে এবং তার জন্য গর্বিত বোধ করে এবং সেটি তাকে উপহার হিসেবে দিয়েছিলাম তার জন্য আমার বন্ধুরা আমাকে খুবই বাহবা দিয়েছিলো এবং সেটি নিয়ে আমার শিক্ষক মশাইরা এবং বহু শিক্ষকরা আমাকে প্রশংসা জানিয়েছিল এবং তার জন্য আমি আজও গর্বিত বোধ করি সেটি আমার স্মরণীয় হয়ে থাকবে এবং আমার পিতা মাতা আমার বন্ধুরা আমাকে এই আঁকার জন্য উৎসাহ প্রদান করে যেগুলি আমাকে আঁকতে আরও সেই উৎসাহ আমাকে আঁকার জন্য আরও উৎফুল্ল বোধ করে তোলে যেটি আমি আমার পিতামাতা বন্ধুদের এই উৎসাহ ছাড়া করতেই পারতাম না এটি আমার সব সময় স্মরণীয় হয়ে থাকবে সেই আঁকাটি